হ্যালো হ্যালো হ্যাঁ এই তো যাচ্ছি আমার আজকে একটু বেরোতে দেরি হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ যা যা দরকার রান্নার জন্য যেটা দরকার সব সবজিগুলো আপনি বার করে রাখুন আমি ঠিক সময় মতন করে দেবো

আচ্ছা ঠিক আছে হুম

আচ্ছা নিরামিষ কী কী তরকারি করতে হবে শুক্তো করব আর কী কী করব

পনিরের তরকারি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি চলে যাচ্ছি